এক হাজার পাঁচশো কুড়ি চব্বিশ হাজার তিনশো চব্বিশ সাত লাখ তিন হাজার তিনশো চল্লিশ আঠারো হাজার সাতশো ছয় হাজার দুশো